আমার বহুত দিনের একটা যত্নের বাইক আছে তো সেই বাইকটাকে আমি সুন্দরভাবে যত্ন নিই যেরকম দিনের মধ্যে বাইকটা বাড়ির থেকে বের করলেই দিনের মধ্যে দুই তিনবার থেকে মুছি জল দিয়ে প্রথমে ধুই ধুয়ে তার পরে শ্যাম্পু দিই দিয়ে সুন্দরভাবে দেখাতে একটা যেরকম একটা বাচ্চাকে লালন পালন করতে হয় আমার বাইকের প্রতি আমার সেরকমই যত্ন নিই আর সবসময় দেখাচ্ছে বাইকে মোবিল ঠিক আছে কি না বাইকের মধ্যে তার পরে গ্যাস পরীক্ষাও করে নিই তার পরে টা টায়ারে হাওয়া আছে কি না সব কিছু বাইকের কোথায় কী সমস্যা আছে সেটা ঠিক করে আমি বাড়ি থেকে বাইকটা বের করি নইলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে সেইভাবে আমি বাইকটিকে যত্ন করে ব্যবহার করি আর বাইক বাইক বাইক মানে বাইককে যতই যত্ন করে ব্যবহার করা যায় ততই আমাদের দুর্ঘটনা এড়ানো যাওয়া সম্ভব বাইকের প্রতি সেইভাবে নজর দিয়ে আমাদের ব্যবহার করা উচিত আর আমার পক্ষে দেখাচ্ছে আমি টানা দুই থেকে তিন ঘন্টা বাইক চালালে আমার ক্লান্তিবোধ হয় চালাতে পারি না অসুস্থ বোধ হয় তখন দেখাচ্ছে আমি কিছু এক ও পঞ্চাশ কিলোমিটার কিংবা একশো কিলোমিটার টানা চালিয়ে গেলে আমার ক্লান্তিবোধ হলে আমি সেখানে একটু বিশ্রাম গ্রহণ করি তার পরে আবার আধ ঘণ্টা বসে তার পরে নিজেকে কন্ট্রোল করে সু সুস্থতা মনে করলে আবার আমি বাইক নিয়ে আবার সেখান থেকে রওনা দিই রওনা দেওয়ার পরে ঠিক গন্তব্যস্থলে আমি পৌঁছে যাই সেখান থেকে আবার যখন রিটার্ন আসি তখনই আবার এই একইভাবে আমি সেইভাবে আমি পথে আবার বিশ্রাম নিই কারণ আমার সবচেয়ে আমার চিন্তা করতে হবে যখন আমি যানবাহন বা বাইক চালাব তখন আমার বাড়ির ফ্যামিলির প্রতি আমাদের চিন্তাধারা দেখতে হবে যে আমার জন্য আমার বাড়ির ফ্যামিলির আরও চার পাঁচজন আমার উপর নির্ভরশীল যে সেই জন্য আমার চিন্তা করতে হবে যে সুন্দরভাবে এই যানবাহন চালানো বা বাইক চালানো আর বাইকটা হলো দুই চাকার বাইক ওটা দুর্ঘটনা হতে সময় লাগে না কারণ দুই চাকার উপরেই আমার দাঁড়িয়ে থাকতে হয় চার চাকা হলে নয় সে ব্যাপার আলাদা ওটা দুর্ঘটনা কম হয় কিন্তু দুই চাকার দুর্ঘটনা আরও বেশি হয় সেই জন্য আমার বাড়ির ফ্যামিলির দিকে চিন্তা করে আমার সময় হাতে নিয়ে আমি বাইক চালাব আর বাইক চালাতে গেলেই দেখা যাচ্ছে দুর্বল মনে করলেই বা নিজে অসুস্থতা বোধ মনে করলেই দেখাচ্ছে সেখানে এ দাঁড়িয়ে বিশ্রাম নিলে ভালো হয় আর একটা কথা বাইক চালানোর সময় সমস্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে যেরকম আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স তারপর গ্যাস পরীক্ষার কাগজপত্র তার পরে শোরুমের কাগজপত্র সমস্ত কিছু যেন রাস্তায় ট্রাফিক ধরলে আমি সমস্ত কাগজপত্র যেন দেখাতে পারি আর বাইকের কেসের হাত থেকে যেন আমি এড়িয়ে থাকতে পারি এই হলো আমার মূল টার্গেট বা আমার বোঝা উচিত যেন আমার বাইকে কেস যেন না খেতে হয় আর লং রুটের মধ্যে মানে ওই লম্বা ড্রাইভের মধ্যে জন্য সবসময় সঙ্গে ফার্স্ট এড বক রা বক্স রাখা অবশ্যই প্রয়োজন বাইকের সঙ্গে কারণ আমি দেখেছি কিছু কিছু বাইকের ক্ষেত্রে ফার্স্ট এড বক্স অবশ্যই রাখে সেখানে কিছু কিছু ওষুধও থাকে যেরকম ব্যান্ডেজ তার পরে বিভিন্ন রকম ক্রিম রক্ত বন্ধ করা ক্রিম বিভিন্ন রকম রাখা উচিত বাইকের সঙ্গে আর লং রুটে যাওয়ার সময়